পড়ানোর জন্য আমাদের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে বড়ো মাঠ সবুজ জায়গা আমরা পাঁচ সাতজন বান্ধবী মিলে ছুটতে যাই আমরা সবুজ মাঠে দৌড়াই ভোরে একবার যাই বিকালে একবার যাই ভোরবেলায় আমরা তিন পাক ছুটি বিকালে আমরা আড়াই পাক ছুটি দৌড়াতে আমাদের খুব ভাল লাগে সবুজ জায়গা তো ঘাসের উপরেও পা ফেলতে খুব দারুণ লাগে সেই মাঠে আমাদের রুল টানা আছে সাতজন আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে ছুটি আমরা সাইডে গাছ আছে ক্লান্ত হয়ে পড়লে আমরা মাঝে মধ্যে বসে পড়ি ওই গাছের তলে আমার সবুজ মাঠ খুব ভাল লাগে বর্ষার দিনে সবুজ মাঠ যদি কাদা হয়ে যায় তো আমরা পিচ রাস্তাতে ছুটি সেখানে আমরা বুট পরে ছুটতে যায় পিচ রাস্তাতে ভালো ছুটা যায় কিন্তু গাড়ি ঘোড়া যাতায়াত করে তো তার জন্যে সাবধানে ছুটতে হয় কিন্তু সবুজ মাঠ তো খুব সুন্দর লাগে ছুটতে ওই জায়গাতে